হ্যাঁ প্রথমেই বলি অবশ্যই আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য আজকাল বাচ্চারা একদমই খেলাধুলা করে না তো সবসময় বাচ্চাদের খেলাধুলার বাইরে থেকে এ ঘরের মধ্যে ভীষণ পড়াশুনোর চাপ দিয়ে কিংবা এখন এই কম্পিউটার বলুন ফোন বলুন ল্যাপটপ বলুন বিবিন্ন এই সব গেমের মাধ্যমে ওদেরকে ঘরেই ওরাও মানে এই সবের প্রতি আসক্ত হয়ে ওরাও ঘরের মধ্যেই থেকে যাচ্ছে আর বাইরে একেবারেই কারোর সঙ্গে মিশতে না দেওয়া খেলাধুলা করতে না দেওয়া এগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে তো আমার মনে হয় যে না এইগুলো থেকে বাচ্চাদের একটু বেরিয়ে এসে একটু খেলাধুলা করাটা ভীষণ দরকার খেলাধুলা করলে শরীল মন মস্তিষ্ক সব কিছু ভালো থাকে এবং খেলাধুলার মাঝখানে ওদের যে একটা এনার্জি সেটাও ওরা সেটাও কিন্তু ফিরে আসে খেলাধুলা করলে পরে খেলাধুলা করেও বিভিন্ন ছেলে মেয়েরা বিভিন্ন প্রোফেশানেও চলে যাচ্ছে কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে কেউ বাস্কেট বল খেলছে তো আমার মনে হয় যে এই এই সবের থেকে একটু বাচ্চাদের মিনিমাম একটু যদি এক থেকে দেড় ঘন্টা একটু যদি সকাল কিংবা বিকেল যার যখন যে রকম সময় হোক না কেন একটুখানি খেলাধুলা করাটা আমার মনে হয় যে ভীষণ দরকার ওদের পড়াশুনার জন্য ওদের শরীলের জন্য ওদের ব্রেনেরজন্য ওদের ভালো মানুষ তৈরি করার জন্য ওদের সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য ওদের শিক্ষাগত যোগ্যতা ভীষণ দরকার